দীর্ঘ বাইক চালানোর সময় কিছুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিয়ে তারপরে আবার বাইক চালালে তাহলে শরীর সুস্থ থাকবে রাস্তায় সব সময় হালকা ধরনের খাবার কিছু খাওয়া উচিত যেমন কেক বিস্কুট জল এইসব ধরনের খাবার খাওয়া উচিত রাস্তায় কিছু ভারী জিনিস না খাওয়াই ভালো তাহলে শরীরও ঠিক থাকবে সব কিছু কোনো অসুবিধা হবে না শরীরে ব্যথা অনুভব হবে না যদি কেউ রেস্ট নিয়ে নিয়ে চালানো যায় কিন্তু একভাবে অনেকক্ষণ চালালে তখন অসুবিধা একভাবে একটু রেস্ট নিয়ে নিয়ে চালালে তখন আর শরীরে পিঠে ব্যথা বা কাঁধে ব্যথা এরকম কোনো ব্যথা অনুভব হবে না